বলছি আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা তাহলে আপনাকে করতে হবে আপনার যেহেতু সুগার আছে তো ও একটু খাওয়া দাওয়া মানে কন্ট্রোল করতে হবে তারপরে হচ্ছে আপনাকে একটু মানে হাতা চলাফেরা করতে হবে ঠিক আছে তাহলে কি হবে সুগারটা একটু কন্ট্রোলের করা যাবে কারণ সুগার রুগীদের তো মানে খুব সমস্যা দাঁড়ায় কিছু না কিছু প্রবলেম তো হতেই থাকে সুগার থেকে তো অনেক কিছু প্রবলেম হয় ঠিক আছে আপনি কি রেগুলার হাঁটা চলা করছেন

আচ্ছা তারপরে হচ্ছে মানে নিয়মিত ওষুধ টষুধ খাচ্ছেন

ও